আমার জীবনের প্রথম সংগ্রহ করা স্টাম্প হলো আগেকার দিনের যে সমস্ত পঁচিশ পয়সা এবং দশ পয়সার যে সমস্ত ডাক টিকিট সেই ডাক টিকিটগুলো আমি সংগ্রহ করে রেখেছি আমার বিয়ের বিভিন্ন পাতাতে সেগুলো সংগ্রহ করা আছে এছাড়া আগেকার দিনের যে সমস্ত মুদ্রা প্রচলিত ছিল কড়ির থেকে শুরু করে এক পইসা দু পইসা পাঁচ পয়সা তিন পয়সা যেগুলো আজও আমার সংগ্রহে আছে এটা মায়ের কাছ থেকে আমার কাছে আমার কাছ থেকে এখন আমার ছেলের কাছে এখন রূপান্তরিত হয়েছে কিন্তু আমরা এটাকে কোনো রকমেই কোনো টাকা পয়সার বিনিময়ে বিক্রি করি না কারণ এটা আমাদের ফেস পেশা নয় বা এটা দিয়ে আমরা কোনো রোজগার করবো এই মানসিকতার থেকে সংগ্রহ করিনি এটা আমার নেশা তাই নেশার থেকে সংগ্রহ করেছি জিনিসগুলো তাই এগুলো আমার কাছেই আছে এবং আমি চাইবো যাতে এই জিনিসগুলো আমি আমার জীবদ্দশাতে যেন দেখতে পাই